আমাদের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ভালো প্রায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়না বললেই চলে কিন্তু সব ঋতুতে সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারেনা বিদ্যুৎ পরিবাহী সংস্থা কিন্তু এখন বর্তমান ঋতুতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটছে প্রবলভাবে সম ঋতু সব ঋতুতেই বিদ্যুৎ সরবরাহ একইরকম থাকেনা কখনও দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ যায় কখনও স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ যায় স্বল্প সময়ে যখন বিদ্যুৎ যায় তখন বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা জনসাধারণের জন্য প্রবল সমস্যার কারণ হয়ে ওঠে যেমন গ্রীষ্ম ঋতুতে গরম এত বেশি যেখানে শিশু বৃদ্ধ সকল মানুষের কষ্ট হয় সকলের বাড়িতে এসির মতো বিলাসবহুল ব্যবস্থা নেই সবার আর্থিক অবস্থা এক নয় মানুষের বেশিরভাগ দরিদ্র পরিবারের তারা গ্রীষ্ম ঋতুতে পাখার সাহায্য নেয় সেখানে বিদ্যুৎ সংযোগ যদি বিচ্ছিন্ন হয় তাহলে তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয় আবার বর্ষা ঋতুতে দুর্যোগের কারণে বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে শর্ট সার্কিট হয় দীর্ঘ সময়ের জন্য বিদ্যুৎ থাকেনা দৈনন্দিন জীবনে এমন ওতপ্রোতভাবে বিদ্যুৎ জড়িত হয় যে মানুষ বিদ্যুৎ ছাড়া থাকতে পারেনা আলো থাকতে নেই অন্ধকারকে মানুষ মেনে নিতে পারেনা তার ফলে পড়াশোনা মানুষের দৈনন্দিন জীবনে যে রোমাঞ্চকর অবস্থা সেগুলো টিভি ফ্রিজ এগুলো কিছুই চালিত হয়না মানুষ সেইগুলো মেনে নিতে পারেনা শরৎ ঋতুতে সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের উৎসবের সময় সেইসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে মানুষ অন্ধকারের মধ্যে থেকে অনুষ্ঠান পালিত হতে পারবেনা পুজো পার্বণের সময়ে সেই সময়টা মেনে নিতে পারেনা অন্ধকারকে হেমন্ত ঋতুতে তেমন কিছু প্রভাব ফেলেনা কিন্তু তবুও সেই সময় হচ্ছে সাংস্কৃতিক বা পারিবারিক অনুষ্ঠানের সময় সেই সময় তো বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে মানুষকে অসুবিধার মুখোমুখিই হতে হয় বিয়ে নানারকম সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই সময় চালিত হয় সেই সময়তে বিদ্যুৎ পরিবহন সংস্থা যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নানা কারণে যেই কারণেই হোক না কেন মানুষ সেই বিচ্ছিন্নতা মেনে নিতে পারেনা শীত ঋতুতে আলোর দরকার এবং বিদ্যুৎ তারা মানুষ গিজারের ব্যবহার করে রুম হিটারের ব্যবহার করে ঠাণ্ডাকে মানিয়ে নেওয়ার জন্য সেই সময় বিদ্যুৎ ছাড়া এই মেশিন যন্ত্রপাতি চলবেনা বিদ্যুৎ ছাড়া যন্ত্রপাতি না চললে মানুষ বিলাসবহুল জীবনযাত্রা ব্যাপন করতে পারবেনা জীবনযাত্রা যাপন করার জন্য মানুষের বিদ্যুতের প্রয়োজন শরৎ ঋতুতে তেমন কিছু প্রভাব ফেলেনা কিন্তু সেই সময়তে মানুষের সামাজিক অনুষ্ঠান চলে ওয়েদারের কোনোরকম আবহাওয়ার কোনোরকম পরিবর্তন সেভাবে থাকেনা ঠাণ্ডা গরম দুই থাকে মানুষের অসুবিধা কম হয় কিন্তু অন্ধকারকে মানুষ মেনে নিতে পারেনা বলে বিদ্যুতের বিচ্ছিন্নতা তারা মেনে নিতে পারেনা